আমি আসানসোল থেকে আসানসোলের গোপালনগর থেকে দুর্গাপুর যাব বলে প্রায় দেড় ঘন্টা আগে ক্যাব বুক করেছিলাম তো এতক্ষণ ধরে অপেক্ষা করবার পরও আপনার ড্রাইভার এখনও এসে পৌঁছাইনি তো দয়া করে আপনি আমার পেমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব রিফান্ড করুন ফেরত দিন এবং আপনি আমার এই যে ক্যাব বুক করেছিলাম সেটাকে ক্যান্সেল করুন নমস্কার